বর্তমানে দেশের হাসপাতাল ও চিকিৎসা সেবা সম্পর্কে বলার কিছু নেই তার কারণ চিকিৎসা বর্তমানে যে অবস্থায় পৌঁছেছে তাতে করে সাধারণ মানুষ সমস্ত চিকিৎসা পরিষেবা পাচ্ছে না দেশের যে হাসপাতালের সংখ্যা আছে হাসপাতালের সংখ্যা আরো বাড়ার প্রয়োজন রয়েছে গত কোভিড মহামারীতে আমার অভিজ্ঞতা এই ছিল যে কোভিডে আক্রান্ত বহু মানুষ বিনা চিকিৎসায় উপযুক্ত হাসপাতাল পরিষেবা না পাওয়ায় অযথা মৃত্যুবরণ করতে বাধ্য হয়েছে মানুষ মরেছে দাঁড়িয়ে বিনা চিকিৎসায় বিনা পরিষেবায় ভয়ে মানুষ বাড়ির থেকে বের হতে পারে নি অনাহারে অর্ধভুক্ত অবস্থায় বা অর্ধঅভুক্ত অবস্থায় কিছু কিছু মানুষকে দিন কাটাতে হয়েছে বেশিরভাগ বয়োজ্যেষ্ঠ এবং প্রবীণ মানুষেরা বিনা চিকিৎসায় সামান্য শ্বাসকষ্ট জ্বর সর্দিতেও কোভিড বলে চালিয়ে তাদেরকে মৃত্যুর মুখে ঠেলে দেয়া হয়েছে এবং এই কোভিড সিচুয়েশনে মানুষের পাশে মানুষ দাঁড়ায় নি এক একটা মানুষ এক ঘর হয়ে গেছে তাদের সাথে পাড়া প্রতিবেশী কেউ যোগাযোগ রাখে নি যার ফলে নিঃসঙ্গতায় ভুগতে ভুগতে বহু মানুষ মারা গেছে আমাদের এই এলাকায় ভালো স্বাস্থ্যসেবা পেতে গেলে হাসপাতালের সংখ্যা বাড়াতে হবে এবং সবথেকে বড়ো জিনিস যেটা সেটা হলো কি না হাসপাতালে শহরের যেসব ডাক্তারবাবুরা গ্রামের হাসপাতালে আসতে চাইছেন না তাঁদের মানসিকতা পরিবর্তন করতে হবে এই গ্রামীণ হাসপাতালগুলোতে ভালো চিকিৎসার ব্যবস্থা না থাকার প্রধান কারণ শহরমুখী হওয়া অর্থাৎ ডাক্তারবাবুরা শহরমুখী হওয়া ডাক্তারবাবুরা মানুষের সেবা করবেন কিন্তু শহরমুখী হবেন গ্রামের মানুষের পরিষেবা করবেন না তাঁরা শহরের সমস্ত সুযোগ সুবিধা উপভোগ করার জন্য বা ভোগ করার জন্য শহরের ঘেঁসা হয়ে যেতে চাইছেন এটা সবথেকে বড়ো সমস্যা আমাদের দেশের